হ্যাঁ আমার কাছাকাছি একটি গ্রামে একটি ভজন দল আছে তারা যেখানে জড়ো হয় সেই জায়গার নাম হরিমন্দির এই ভজন দলটি বিভিন্ন জায়গায় ভজন করতে যায় তারা ভজনের জন্য বিভিন্ন ধরনের সঙ্গীত যন্ত্র ব্যবহার করে যেমন খোল কর্তাল হারমোনিয়াম ইত্যাদি